হ্যালো

ভাই আমি সভার ব্যাপারে অনেকটা ভেবে রেখেছি পরবর্তী যে রবিবার তেইশ তারিখ সেদিন আমি সভার একটা প্ল্যানিং করেছি ঠিক আছে আমাদের যে পুজো কমিটির গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে লিখে দেবো আমাদের সভার ব্যপা ব্যপারে টাইমও উল্লেখ করে দেবো সন্ধ্যা সাতটার সময় বসার একটা প্ল্যানিং করেছি তাহলে ওই সেদিনই সভাটা করা হবে হ্যাঁ চাঁদা আদায় তো অবশ্যই বাড়াতে হবে কারণ আগেরবারের থেকে এবারে জিনিসের তো অনেক দাম বেড়েছে এছাড়াও এবারে আমরা অনুষ্ঠানটা একটু বড় করে করতে চাই সেই জন্যে চাঁদা আমি ভেবে রেখেছি দুশো কুড়ি নয় আড়াইশো করে করার প্ল্যানিং করেছি দু দুশো পঞ্চাশ টাকা সেই জন্য সভায় সবাই বসেই আমরা সিদ্ধান্ত নেবো যে চাঁদা কতটা করা হয় ঠিক আছে হ্যাঁ গরান্ডিতেই কার্ডটা ভালো করে অবশ্যই গরান্ডিতে করলে আমাদের একটু কম দামেও পড়বে আর ভালোও হয় তো গরান্ডিতে আমরা কার্ডটা করতে দেবো আমি তখন মিটিংয়ের পরের দিন দিয়ে আসবো ঠিক আছে কী লিখতে হবে বা কতগুলো কার্ড ছাপাতে হবে দি দিয়ে আসবো ঠিক আছে আ আর বলছিলাম আমাদের অনুষ্ঠানসূ্চিটা এবারে একটু মানে বড় করে করতে হবে ঠিক আছে আগেরবারে তো আমরা দর্শকের কাছ থেকে বিরাট উৎসাহ পেয়েছিলাম আর এবারে একটু ভালো কিছু করার চেষ্টা করবো আর গ্রামের যারা আর গ্রামের যারা হ্যাঁ হাঁ আর গ্রামের যারা অনুষ্ঠান করতে ইচ্ছুক মানে গ্রামের ছেলেমেয়েরা তাদেরকেও আমরা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আছে তাহলে জিনিসটা ভালো হবে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অতিথি আপ্যায়নের লিস্ট তো আগের বছরে যেটা করা আছে সেটা করলেই হবে ঠিক আছে এবছর আগের বছর যেটা আমাদের করা হয়নি আমাদের যে ওই হাইস্কুলের টিচারদেরকে ঠিক আছে তাদেরকে আমরা ইনভাইট করবো তাইলে জিনিসটা একটু ভালো হবে কারণ তারা আমাদের শিক্ষক সবাই তাহলে তাদেরকে ইনভাইট করলে ভালো হয় সে তো অবশ্যই আর প্রতিমাটা আমি কিন্তু ও মানে বুক করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে আগেরবার বারের মতোই প্রতিমা হবে তো প্রতিমাটা ভালো হবে ঠিক আছে প্রতিমা আমি বুক করে দিয়েছি হ্যাঁ বিসর্জন তো ভাবতে হবে কারণ বিসর্জনটা আমাদের ছেলেদের কাছে একটা বিরাট উৎসব বিসর্জন সম্পর্কেও ভালো ভাবা আছে আর রাত্রে যেমন আমাদের ওই খিচুড়ি প্রসাদ হয় আর সবাই যেরকম খায় সেরকমই খাবে বিসর্জন ভালো করেই হবে হ্যাঁ পুরো স্কেয়ার মানে পুজোর দিন নাকি আচ্ছা কত টাকা টাকা নিচ্ছি ঠিক করে নিয়েছিস তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে হাজার টাকা দেওয়া যাবে আর আর বলছিলাম যে আমাদের যে পুজোর দিন মানে ওই পুজোর দিন যে সামগ্রীগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু নিয়ে আসার দায়িত্ব আমি ওই প্রশান্ত সুদন ওদেরকে দিয়েছি ঠিক আছে ঠিক আছে আছে তারপর আমাদের সভাটা তো তেইশ তারিখে সভা ডাকা হচ্ছে সেদিনে সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে